ওষুধ হল আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু ওষুধ ছাড়া আমাদের আমাদের আজকালকার যুগে মানুষ এক পাও চলতে পারে না যে কোনো অসুস্থ মানুষের সুস্থ হওয়ার পিছনে ওষুধের অবদান অনস্বীকার্য দিন দিন ওষুধের উন্নতি যেভাবে বেড়ে চলেছে ওষুধের দ্বারা যে কোনো কঠিন থেকে কঠিনতর অসুখ মানুষ কাটিয়ে উঠতে কাটিয়ে উঠতে পারছে আমাদের আগেকার যুগে যেমন ওষুধের অভাব বিনা চিকিৎসায় অনেক মানুষকে মারা যেতে হত আজকে বর্তমান যুগে সেই হার অনেক কমে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালগুলিতে ওষুধের যোগান অনস্বীকার্য প্রচুর পরিমাণে ওষুধের যোগান থাকায় মানুষ সঠিকভাবে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা পাচ্ছে এবং ওষুধের উন্নতি হোমিওপ্যাথিক এবং অ্যালোপাথিক ওষুধের সাথে আমাদের আয়ুর্বেদিক ওষুধের অবদানও অনস্বীকার্য আয়ুর্বেদিক ওষুধের দ্বারাও অনেক রোগ মানুষ কাটিয়ে উঠতে পারছে তো ওষুধ হল এমন একটি প্রয়োজনীয় বস্তু যা ছাড়া আমাদের যে কোনো শিল্পের থেকে ওষুধ হল একটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শিল্প ওষুধ ছাড়া মানুষ এক পাও চলতে পারে না